হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি পিকু সেন নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে আমাদের সবজির দোকান আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের সবজি ফল দুই রকমেরই রয়েছে সবজি মানেই তার সাইডে ফল রাখতে হয় ঠাকুর পুজোর জন্য এবারে সবজি ফল থাকে বাড়িতে থাকে বেশি বেশি করে মাল আনা থাকে বাড়িতে রাখা হয় স্টোর করে কী কী নেবেন আপনি বলুন না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পালং শাক হয় পালং শাক মুলো শাক বড়ো বড়ো মুলো লাল সাদা অনেক রকমের সবজি বিট গাজর বহু রকম ঠিক আপনি হচ্ছে কি কাজ বাড়ি রয়েছে আপনাদের হ্যাঁ আপনি বললে ভালো হয় আমি খাতায় টুকে নিচ্ছি তাহলে পাঁচ কিলো দাঁড়ান দাঁড়ান আস্তে আস্তে বলুন পাঁচ কিলো ক্যাপসিকাম তারপরে বলুন পাঁচ কিলো গাজর হুম দুকিলো কাঁচা লঙ্কা দুকিলো বিনস হ্যাঁ ঝিঙের দাম তো কুড়ি টাকা কুড়ি টাকা আচ্ছা আচ্ছা চল্লিশ কিলো ঝিঙে না না সে সব কিছু অসুবিধা নেই তার সাথে আমরা একশো একশো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনাকে দশ কিলো টমেটো হ্যাঁ হ্যাঁ মটরশুঁটি আছে মটরশুঁটি পাঁচ কিলো কাজু কিশমিশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা শাক পনেরো কিলো হুম হুম হ্যাঁ হ্যাঁ আমাদের সন্ধ্যে পর্যন্ত দোকান খোলা থাকে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই